বর্তমানে মানুষের অনেক সমস্যা দেখা যায় বর্তমানে মানুষে অনেক সমস্যা দেখতে দেখতে তারা আজকে মানসিক স্ দিক থেকে একদম ভেঙে পড়েছে যেই কারণে আমাদেরকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হয়েছে সেই জন্য আমরা কিন্তু স্বাস্থ্য সমস্যা থেকে খুবই ভাবে সচেতন আছি আজকাল মানুষরা খুব ভেঙে পড়েছে তারা নানান রকমের অনেক রকম চিন্তাভাবনা করতে করতে তারা মানসিক দিক থেকে ভেঙে পড়েছে সেই জন্য আমরা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাই তাদের তাদেরকে নিয়ে যেয়ে তাদেরকে ভালো ডাক্তারের কাছে রেখে আমরা চিকিৎসা করাই চিকিৎসা করাই মনোবিজ্ঞানী ডাক্তারের কাছে যারা আমাদেরকে এই সমস্যা থেকে উদ্ধার করে দেবেন মানসিকভাবে যারা ভেঙে পড়েছেন সেই সব স্বাস্থ্যগুলোকে নিয়ে গেলে তাদের কোনো অসুবিধা হচ্ছে না তারা মানসিকভাবে আর ভেঙে পড়ছে না ডাক্তারের কাছে নিয়ে গেলে তারা সমস্যার কথাটা বলতে পারছেন ডাক্তাররাও তাদেরকে সেভাবে বলছেন আপনি ভেঙে পড়বেন না মানসিক স্বাস্থ্য আপনাকে অনেকটা দুর্বল করে ফেলেছে এই জন্য আমাদের এখানে সব রকমের সমস্যা হলেও আমাদের এখানে সব কিছুর সুবিধা রয়েছে